আমি একটা ভুল করেছিলাম যখন আমি ক্লাস টেনে পড়ি সেই সময়ে সেই সময় পড়ার সময় আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন আমার রেজাল্ট খারাপ হয় ফলে আমার মানে অনেকটাই আমি হিনমন্যতায় ভুগেছিলাম সেখানে আমি ঘর থেকে কোথাও বেরোতাম না তারপরে আমি এইচএসে ভালো রেজাল্ট করি তখন মনে হয় যে না কিছু একটা হয়তো ভালো হচ্ছে তারপরে আমি সেই পড়াশোনা চালিয়ে যাই পরিস্থিতি ঠিক করেছিলাম অনেকটা কষ্ট হয়েছিলো তারপরে এখন বর্তমানে সমস্ত কিছু ঠিক হয়ে যায় এখন ঠিকঠাক আছে